হ্যালো বলছি দেখুন না আর হচ্ছে আমি আর হচ্ছে একটু বাইরে যাওয়ার ছিল তো ট্রেন হচ্ছে অবরোধ হয়ে গিয়েছে ট্রেন বন্ধ হয়ে গিয়েছে আর দেরি হবে কাল দুপুর না হলে ট্রেন আমি পাব না কিন্তু আমার হচ্ছে আজকের মধ্যেই যেতে হবে ওই জন্য আমি জানি যে আপনার কাছে নাকি বাসের বুকিং হয় ওই জন্য আপনাকে ফোন করেছি হ্যাঁ হ্যাঁ

আমি তোমার জলপাইগুড়ি যাব

হ্যাঁ এখন তো প্রায় গ্রীষ্মকাল পড়েই গিয়েছে সেহেতু একটু তো রৌদ্র গরম তো আছে তারপর জার্নিংয়ে আরও বেশি গরম লাগবে আপনি আমাকে এসিয়ে দিয়ে দেবেন ঠিক আছে এসি সিট দিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ বেশি লাগুক না সেই তো আমাকে ট্রেনে করেই যেতে হচ্ছিল তো সেটার জন্যই তো বাসে যাচ্ছি আমার কোনো অসুবিধা নেই আমার তো ট্রেনের টিকিট ক্যানসেল হয়ে গিয়েছে তো আমি অবশ্যই এসি বাসেই নেব আর মাঝের দিক করে সিটটা দেবেন বুঝতে পেরেছেন হুম না আমি দিনেরবেলা দিনেরবেলাতেই আমি যেতে চাই তাহলে আমি হয়তো সকালের মধ্যে সেখানে পৌঁছাতে পারব না না আমাকে মাঝেতেই দেবেন মাঝের সিটেই আমার দরকার আসলে বয়সটাও তো হয়েছে হ্যাঁ জানালা ধারে সিট নেব না না আমি একাই যাব সাথে কেউ নেই একাই যাব হুম হুম হুম না না আসলে সেরকমটা তো কথা ছিল না ট্রেনে যাব বলে ওই জন্য একটু অসুবিধা হয়ে গেলো আর কি

আচ্ছা ঠিক আছে আমি বলছি অনলাইন পেমেন্ট করে দিচ্ছি টিকিটটা আর আপনি তাহলে ইয়ে করে দেবেন আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ দাদা রাখুন